সাত লক্ষ চুরাশি হাজার পাঁচশো তিপান্ন ছয় লক্ষ বেয়াল্লিশ হাজার আটশো তিন আট লক্ষ নয় হাজার দুইশো চল্লিশ তিন হাজার চারশো বেয়াল্লিশ আটশত পাঁচ